হ্যাঁ না আমার অভিজ্ঞতা কেমন ছিল যখন আমি কাউকে তাদের নিজস্ব বাগান তৈরি করতে সাহায্য করেছিলাম তাদেরকে আমি এই টিপস দিয়েছিলাম যে যখন তুমি বাগান তৈরি করবে তোমাকে দেখে নিতে হবে যে তোমার মাটি কেমন তোমার সেইখানে গাছপালা কীরকম হবে বাগান কীভাবে তৈরি হবে কীরকম সেই জন্য তাদেরকে মাটিটা প্রথমে মাটি দেখে নিতে হবে তাদেরকে এটাও বলেছিলাম যে টিপস আমি একটা দিতে পারি যে বাগান তৈরির সময় তোমরা প্রথমে বাগান চারিদিক বেড়া দিয়ে ঘিরে দিতে হবে যেন কোনো ছাগল গরু বা কোনো কেউ কিছু মানে উপদ্রব করতে না পারে কেউ খেতে না পারে তারপরে নানারকম সার দেখতে হবে যে কোন সার দিলে মাটি ঠিকঠাক ইয়ে হচ্ছে আর গাছ ঠিকঠাক গাছ লাগাতে হবে গাছ ঠিকঠাক না লাগালে গাছে ফুল ফুটবে না গাছ একটু পাতলা করে লাগাতে হবে তারপরে আপনার গাছে নিয়মিত ওষুধ ব্যবহার করতে হবে যাতে কোনো পোকা মাকড় গাছে গাছের পাতা কেটে না দেয় গাছের ডগা কেটে না দেয় পোকা মাকড় কেটে দিলে সেই গাছ আর বাড়বে না তাহলে ফুলও হবে না সেই জন্য সেই এটা লক্ষ করতে হবে আর আপনার গাছের সব থেকে বড়ো কথা হচ্ছে নিয়মিত আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে যেই ওষুধ কোনো কীটনাশক ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে গাছে পোকার কি ওষুধ আছে সেই পোকা মারার ওষুধ নিয়মিত আপনাকে স্প্রে করে দিতে হবে তাহলেই আপনার গাছে শীতকালে বাগান তৈরি করলে সব থেকে সুন্দর হয় কারণ শীতকালে অনেক নানান রকমের নার্সারিতে ফুলগাছের চারা পাওয়া যায় সেই চারা এনে লাগিয়ে নিয়মিত পরিচর্যা করলে আপনার খুব সুন্দর ফুল ফুটবে আর গাছও খুব সুন্দর হবে তবে দেখতে হবে যে কোনো পোকা মাকড় গাছে পাতা কাটছে কি না সেটা দেখে আপনাকে গাছের দিকে লক্ষ্য করতে হবে আর নিয়মিত গাছের পরিচর্যা আপনাকে করতে হবে